আমাদের এলাকায় সাংস্কৃতিক ও ধর্মীয় অনেকটাই গুরুত্বপূর্ণ আমাদের মুর্শিদাবাদ এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হয় যেখানে বিভিন্ন পর্যটক খুব উৎসাহের সঙ্গে দেখতে আসে যেমন দুর্গা পুজোতে এখানে খুব সুন্দরভাবে পালন করা হয় যার কারণে পর্যটকরা উৎসাহের সহিত দেখতে আসে তারপর ঈদ উপলক্ষেও নিজের নিজের আত্মীয়ের নিমন্ত্রণ দেওয়া হয় যে কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক উদযাপন হোক না কেন পর্যটকরা সেখানে আসতে দ্বিধা করে না